আপনি কোথায় বাগান করেন আমি উঠানে বাগান করি কারণ উঠানে উঠানে আমার খুবই ভালোলাগে উঠোনে বাগান করতে তাই জন্যে উঠোনে বাগান করি এবং দেখতেও সুন্দর লাগে উঠোনে করি কারণ সবসময় দেখতে চোখের সামনে দেখতে পাই এবং দেখতে খুবই সুন্দর লাগে এবং ফুলের গন্ধ সবসময় আমার শরীরে লাগে নাকে লাগে সবসময় তাইজন্য উঠোনেই আমার ভালো লাগে বাগান করতে এবং যে সমস্ত গাছগুলো লাগাই আমি বাগানে আমার ভালো লাগে যে সমস্ত গাছগুলোকে সে সমস্ত গাছের ফুলের সুগন্ধ অনেক তীব্র তাই সেই তীব্র গন্ধ আমি তাই উঠোনেই ব্যবহার করি এবং উঠোনেই লাগাই যাতে আমার নাকে সেই গন্ধ খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে এবং আমাকে সুন্দর লাগে এবং আরো আমি তার কারণ উঠোনে লাগানোর কারণ সেখানে দেখতেও সৌন্দর্য লাগে যেখানে দেখতে সৌন্দর্য লাগবে সেখানেই তো লাগানো উচিৎ বাগান করা উচিৎ বাগান সেইজন্যই আমি উঠোনে বাগান করি যাতে দেখতে সুন্দর লাগে আমারও দেখতে সুন্দর লাগে এবং যারা এসে দেখবে বাগানটা তারাও যাতে এসে বলে খুবই ভালো তাইজন্যে তারাও যাতে দেখে বলে খুবই ভালো সেইজন্য আমি উঠোনেই আমি মনস্থির করেছি উঠোনেই বাগান করবো তাই আমি উঠোনেই প্রতিবারেই বাগান করি